পশু গৃহপালিত পশু থেকে শুরু করে বর্ণ যেমন ছাগল হাঁস মুরগি এগুলোই তো আমরা এগুলো আমরা জীবিকা নির্বাহ করি এগুলো ছোট থেকে তাদের ডিম ডিম বসিয়ে দিয়ে তাদের বাচ্চা তুলে এই বাচ্চা বড় করে বাচ্চাকে খাইয়ে তাদেরকে লালনপালন করে সেই বাচ্চা বড় হলে তাদের অন্য কোনো মানুষ আসলে তাকে রান্না করে দিই বা বিক্রি করে দিই অন্যর খাবার হিসেবে খাদ্য হিসেবে তারা সেগুলো জীবিকা নির্বাহ করে সেগুলো খাওয়ার জন্য প্রা সেই সব গৃহপালিত সেই সব মুরগি হাঁস কিংবা ছাগল এইসব প্রাণীদের খাবার অবশ্যই বানানোর জন্য বানানোর জন্য আমরা তাদেরকে বিক্রি করে দিই যেগুলো খেলে পর্যাপ্ত পরিমাণ মানে মাংস পেতে পারে কিংবা সেই মাংসগুলো নিয়ে রান্না করলে সবাই খাওয়া দাওয়া ঠিকঠাক করতে পারবে কিংবা তাদের পুষ্টিকর খাদ্য হিসেবে সেই মাংস তারা রান্না করে নিতে পারবে